হ্যাঁ আমি গরুর যত্ন নিই নিই আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই আমি যত্ন নিই আমার মা বাবা যত্ন নেয় নে গরুর গরুর ঠিক মতন গা ধোয়া হয় ঠিক মতন খাওয়া দিই যেরকম ফ্যান পানি আটা খড় ঘাস এগুলো দিই নিয়ম মতন আলুর খোসা এগুলো দিই আমার মা বাবাও ভালো মতন পরিষ্কার করে রাখে গরুর ঘর যে ছাগলের ঘর আলাদা গরুর ঘর আলাদা হাঁস মুরগির ঘর আলাদা এমনিই আমাদের ছাগল মুরগি খুব আমরা খুব ভালোবাসি ওই জন্য করে আমরা বাদায় নিয়ে যাই ছাগল গরু গরু নিয়ে যাই ঘাস খাওয়াতে ছাগলেরও নিয়ে যাই ঘাস খাওয়াতে গরু গরু পায়খানা করলে আমরা সেটা দিয়ে রান্না করি শুকনো করে ওই জন্য সেইটা নিয়ম মতো আমাদের অনেক কাজে লাগে গরু পুষে আমাদের দিতে অনেক ভালো মতন বিক্রিরও দামে হয় হলে আমরা অনেক অনেক অনেক কাজে লাগে কাজে লেগে আমার ভাইয়ের কারোর ধর না জ্বর আসলো সেই জন্য করে ডাক্তার দেখাতেও পারি আমার মাঝে সাঝে জ্বর আসলে আমিও ডাক্তারে দেখাই দেখালে আমার বাবা মার ভালো লাভই হয় ইনকামও হয় ভালো মতন হলে ওই ওই জন্য করে আমরা ছাগল হাঁস মুরগি পুষি পুষলে অত কাজ করে আমার বাবা কাজ করে ছাগল মুরগিও পোষে পোষে একটু লাভ হওয়ার জন্য কাজে একটু লাভ হয় না তো ওইগুলো করে হাঁস মুরগি পুষে অনেকটা লাভ হয় হলে আমাদের উন্নতি অনেকটা হয় হলে আমরা গরু জয় করে খায় কোনো